ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেটা মানুষের আচার অনুষ্ঠানের একটা অঙ্গ ছিল কিন্তু আস্তে আস্তে বিভিন্ন সমাজকর্মীদের মনীষীদের দ্বারা সেটা বন্ধ হয়েছে যেমন হচ্ছে একটা সতীদাহ প্রথা সতীদাহ প্রথায় কী হতো যে একজন বয়োজ্যেষ্ঠ পুরুষের সাথে একটা খুব অল্পবয়সী মহিলার বিবাহ দেওয়া হতো এবং যেহেতু পুরুষের বয়স বেশি থাকত তাই সেই সময় কী হতো কিছুদিন পর তিনি মারা যেতেন কোনো কারণে যদি তিনি মারা যেতেন তাহলে তার সদ্য বিবাহিত অল্প বয়স্কা মহিলাকে তার সাথে একই চিতাতে দাহ করা হতো সেই একজন মৃত আরেকজন হচ্ছে এখনও জীবিত সেই যে প্রথা সেই প্রথা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় রাজা রামমোহন রায় সহযোগিতায় এটি বন্ধ হয়েছিল এবং নারী এবং বর্ণ ভিত্তিক যে বৈষম্য সেটা আমাদের সমাজের একদম প্রথম থেকে একটা গোঁড়ামি ছিল যে নারীদেরকে শিক্ষা থেকে দূরে করা নারীদের বিধবা বিবাহ মানে বিধবা যদি হতেন তাদেরকে বিবাহ আর কেউ করতো না এইভাবে নারীদের ওপর যে একটা অত্যাচার হতো সেটাও আস্তে আস্তে আমাদের বিভিন্ন সমাজ যারা সমাজ সচেতনা সচেতন ছিলেন যারা সমাজকর্মী ছিলেন যারা সমাজকে নিয়ে ভাবতেন বিশেষ করে নারীদেরকে নিয়ে ভাবতেন তারা এই প্রথার ব্যবস্থা করে নেবে এ একে বন্ধ করেন এখন অনেকাংশে নারী উচ্চ শিক্ষিত এবং এই বৈষম্য থেকে অনেকটাই বাইরে এবং তারা স্বচ্ছলভাবে জীবনযাপন করছেন